আমি আমাদের সম্প্রদায়ের নেতা হিসেবে স্বামী বিবেকানন্দকে মনে করি উনি হিন্দু ধর্ম প্রচারের জন্য আমেরিকার শিকাগো শহরে গিয়েছিলেন তিনি হিন্দু ধর্মকে বিশ্ব ধর্ম হিসেবে দেখতে চেয়েছিলেন এছাড়াও তিনি তার বাণী দ্বারা স্বাধীনতা সংগ্রামের সময় ভারতীয় যুব সমাজকে নানাভাবে অনুপ্রাণিত করতেন ওনার বলা বাণী ও উপদেশ শুনে ভারতীয় যুবকরা নিজেদের মনোবল পেতেন যার জন্য তারা স্বাধীনতা সংগ্রামে সফলতা অর্জন করায় সক্ষম হয়েছিলেন এছাড়াও তিনি মনে করতেন প্রত্যেকটা ব্যক্তির জীবনে পুঁথিগত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অনেক হারে গুরুত্বপূর্ণ এছাড়াও তিনি বলেছেন প্রত্যেকটা যুবককে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলতে কারণ ফুটবল খেললে শারীরিক ও মানসিক দুই রকমই শক্তি পাওয়া যায় তিনি একতাকে অনেক হারে গুরুত্বপূর্ণ বলে মনে করতেন তিনি বলতেন প্রত্যেকটা মানুষকে পরিবারের একতা প্রয়োজন এককভাবে বসবাস করলে অনেক শান্তিও পাওয়া যায় ও বিপদে আপদে অনেক রকম সাহায্যও পাওয়া যায়